বর্তমানে মানুষ সরকারি হাসপাতাল অপেক্ষা প্রাইভেট হাসপাতালকেই পছন্দ করে তার কারণ সরকারি হাসপাতালে রয়েছে বেডের অভাব যেখানে সরকারি হাসপাতালে একটি বেডে দুই থেকে তিনজন মানুষ থাকে সেখানে প্রাইভেট হাসপাতালে একটি বেডে একজন মানুষ থাকে প্রাইভেট হাসপাতালে টাকার বিনিময়ে রুগি একটি নিজেস্ব রুম রুমে থাকতে পারে যেটি সরকারি হাসপাতালে পাওয়া যায় না সরকারি হাসপাতাল মাঝে মাঝে অনেক ক্ষেত্রেই বা কিছু ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আগে যে থাকতো যদিও এখন তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু প্রাইভেট হাসপাতাল সব সময় ঝাঁ চকচকে হয় কিন্তু সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা হয় যেটিকে যেখানে প্রাইভেট হাসপাতালে যতোটা নেওয়া উচিত তার থেকেও বেশি নেওয়া হয় প্রাইভেট হাসপাতালে থাকে উজ্জ্বল জামা পরা বিশিষ্ট ডাক্তার যে ডাক্তারের যে কেউ অনেক অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার সরকারি হাসপাতালে থাকে সরকারি হাসপাতালে কোনো রোগির অসুবিধা হলে একটি ডাক্তারদের গ্রুপ তৈরি করে রোগিকে চিকিৎসা করা হয় যা প্রাইভেট হাসপাতালে পাওয়া যায় না সরকারি হাসপাতালে যদি কেউ রোগ নির্ণায়ক করা হয় তাহলে তার মূল্য অত্যন্ত অত্যন্ত অত্যন্ত কম যেটা প্রাইভেট হাসপাতালে অত্যন্ত বেশি তাই মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ও আরামের জন্য কখনো কখনো সরকা প্রায় বেসরকারি হাসপাতালকে গুরুত্ব দিলেও আমি মনে করি এবং অনেকেই মনে করে বর্তমান যুগে সরকারি হাসপাতালই প্রাইভেট হাসপাতালের তুলনায় অনেক অনেক অনেক গুণ উত্তম